আমি পেন্টিংকে পেশা হিসেবে নিতে চাই না কারণ আমি একজন পেন্টিংয়ের শিক্ষক বা শিক্ষিকা হতে চাই না কারণ আমি হয়ত শিক্ষক বা শিক্ষিকার মতন সেভাবে ছবি আঁকতে পারি না আমি হয়ত নিজের ইচ্ছেগুলোকে ছবির দ্বারা ফুটিয়ে তুলি প্রকৃতিকে ছবির দ্বারা ফুটিয়ে তুলি এইভাবেই কিন্তু আমি আমার ছবির বিষয়টিকে ভাবনা চিন্তার মধ্যে রেখেছি আমার পেন্টিংয়ের পেশার প্রতি কোনও সম্ভাবনা কিন্তু আমি কখনও রাখিনি যে আমি কখনও হয়ত ভবিষ্যতে একজন আঁকার শিক্ষক হব এমন কিন্তু বিষয় আমার মধ্যে নেই এছাড়া আপনি যদি বলেন যে পেন্টিংকে পিশ পেশা হিসেবে বিবেচনা চ্যালেঞ্জ তাতে কিন্তু আপনাকে প্রত্যেকটি ছাত্র বা ছাত্রীর বাবা মায়ের মনের মতো করে শেখানোর একটা বিষয় রয়েছে আপনাকে কিন্তু সেই বিষয়ে ভীষণভাবে দক্ষ হতে হবে দক্ষ হওয়ার পাশাপাশি কিন্তু আপনাকে সেই বিষয়ে চর্চা রাখতে হবে আপনি কিন্তু এটা করলে আর অন্য কোনও কাজে নিজেকে নিমগ্ন রাখতে পারবেন না